আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে আগামী চোদ্দোই এপ্রিল সন্ধে সাতটার মধ্যে ঠেক রেস্টুরেন্ট থেকে আমার বাড়ির ঠিকানা উমাচরণ রায় স্ট্রিট আমলা পাড়া বাড়ি নম্বর একশো সাতে ডেলিভারি দেওয়ার জন্য দশ প্লেট চিকেন বিরিয়ানি দু প্লেট চিকেন হান্ডি পাঁচ পিস মশলা কুলচা এবং সাতশো পঞ্চাশ মিলিলিটারের একটি স্প্রাইটের বোতল অর্ডার করছি